আমি সিদ্ধান্ত নিলাম যে বর্ষা দিনে আমি আমার চার পাঁচ বিঘা জমি আছে আমি ধান রোপণ করবো এটাই সিদ্ধান্ত নিয়ে মনে মনে করলাম যে বাজার দিয়ে তো তাহলে আমার ধান কিনে আনতে হবে বাজার দিয়ে ধান কিনে এনে আমি চোর তোলা ফেললাম প্রথমে তোলা ফেলার পর ছোট্টো ছোট্টো ধানে থেকে তখন অঙ্কুর বার হলো সেই অঙ্কুর বারে ছোট্টো ধীরে ধীরে তখন ধানগুলো বাড়তে থাকে বাড়ার পরে আমি তাদেরকে সার দিলাম সার দিয়ে বড়ো করলাম বড়ো করার পর মাঠে তখন জল বেঁধে গেলো সেই জমিতে জল বাঁধার পরে মানে এখন ট্রাক্টারে চষে দিলো চষার পরে আমি সেই বীজগুলো তুলে রোপণ করলাম রোপণ করার পর বড়ো হয়ে গেলো বড়ো হয়ে তারপরে রোপণ করে খোয়ালী করা হবে খোয়ালীর পরে ধান গাছ যখন বাড়তে থাকে বাড়লো বাড়ার পরে এবারে ধানে থোঁড় এসে গেলো থোঁড় আসার পরে তখন সব সময় সেই রোপণ করা বী ধানকে লক্ষ্য রাখতে হবে যাতে না পোকা লাগে যাতে না নষ্ট ইঁদুরে কেটে নষ্ট করে দেয় তার জন্য তাদেরকে লক্ষ্য রাকতে হবে তারপরে যখন ধান বড়ো হয়ে শিষ বার হলো পেকে গেলো পেকে যাওয়ার পর তারপরে ধান কেটে তুলে নিলাম